আমি একটি বাইক পরিষ্কার করার স্প্রে কিনেছি যেটি দিয়ে আমি প্রতিদিন বাইক পরিষ্কার করি এছাড়াও আমি মনে করি বাইক চালানোর মাঝে মাঝে যে ক্লান্তি বোধ হয় তখন একটু বিশ্রাম করা উচিত সাথে ওআরএস বা গ্লুকন ডি খাওয়াটা খুবই প্রয়োজনই প্রয়োজনীয় লং রুটের জন্য যে অনুপ্রাণিত করি সেটা হ্যাঁ আমি লাদাখে স্লো লং রুটে স্লো ড্রাইভ করতে খুবই ভালোবাসি এছাড়াও আমি যে সমস্ত সতর্কতা অবলম্বন করি সেগুলি অবশ্যই হেলমেট থেকে শুরু করে হ্যাণ্ড গ্লাভস সমস্ত কিছু সেফ্টি নিয়ে আমি বাইক চালানোর পথে বেরোই